হ্যাঁ দিদি নমস্কার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো বলছি মাছের রেটটা একটু কমাতে পারবেন মানে প্রচুর না মাছের দাম হচ্ছে আর মাছটা ওই রুই মাছ রুই মাছের দামটা প্রচুর বা বেড়েছে আর আপনার কাছ থেকে মাছ নিয়েছি মাছটা কেমন প্রচুর রেট কিন্তু আমার পাশের দো পাশে যারা বিক্রি করছে তাদের কাছে কিন্তু অতো রেট না কিন্তু হ্যাঁ কিন্তু এতো যখন রেট তাহলে পচা মাছ কেন দিচ্ছেন একটু ভালো মাছ নি নিয়ে আসলে ভালো এই ধরু হ্যাঁ রুই মাছ তারপর চিংড়ি মাছ পাবদা মাছ এগুলো হ্যাঁ তো একটু দামটা ছাড়ুন আচ্ছা দিদি ঠিক আছে তো আপনার বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ ভালো আছি আপনার ব্যবসা কেমন চলছে আমারও খুব তেমন ভালো চলছে না তো কী করছেন আপনি এখন